আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয় আষাঢ় মাসে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন থেকে তো এই সময় কী হয় আমাদের ওই শ্রীকৃষ্ণের জন্ম থেকে পাঁচ দিন ধরে মন্দিরের শ্রীকৃষ্ণের মন্দিরের ভোগ কীর্তন ভজন কীর্তন হয় তো এতে প্রথমে আমাদের সকালে কিছু ভোগ কীর্তন হয় তারপর দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর ভজন কীর্তন হয় সেখানে অনেক মহিলা যারা শ্রীকৃষ্ণকে পথ প্রদর্শক মানে যারা শ্রীকৃষ্ণকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে তাদের ভজন শী শ্রীকৃষ্ণের ভজন শুনতে আসেন তো তারা সেই ভজন খুব আনন্দ করে উপভোগ করে এরপর শ্রীকৃষ্ণের ভোগ তারা নেন এবং এইভাবে আমাদের ওইখানে পাঁচ দিন ধরে শ্রীকৃষ্ণেরর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্টান চলে তো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন কাটতে কাটতে ঠিক পঞ্চম দিন চলে আসে এতে পঞ্চম দিনের পরে আমাদের এক শ্রীকৃষ্ণকে নিয়ে রঙ্গোলী উৎসব হয় তো সেখানে আমাদের দোল উৎসব যেভাবে হয় সেইভাবেই দোল উৎসবের মতোই আমাদের সমস্ত গ্রামবাসী ওই দিন শ্রীকৃষ্ণকে নিয়ে মেতে ওঠে এবং সবাই নিজেদের মধ্যে দোল উৎসব পালন করে এইভাবেই আমাদের শ্রীকৃষ্ণর এই পাঁচ দিন খুব আরাম বিলাসে কাটে